আগেকার দিনে ফটো তোলার জন্য যে ক্যামেরা ব্যবহার করা হতো এখন সে ক্যামেরা ব্যবহার করা হয় না কারণ এখন স্মার্টফোন দামি দামি উঠে গেছে যেরকম আইফোন ভিভো ওপো এস টোয়েন্টি ফোর স্যামসুং যেরকম তার ক্যামেরার কোয়ালিটি ভীষণ ভালো ওই ক্যামেরায় ফটো তুললে যেরকম এমনি ক্যামেরায় তুললে তার থেকে ভীষণ ভালো হতো এখনকার আগেকার মতন এখন আর ওরকম ক্যামেরা ভাড়া করতে হয় না ওই মোবাইল থাকলে স্মার্টফোনে ক্যামেরা ভীষণ ভালো আগেকার ক্যামেরার থেকে এখন স্মার্টফোনের ক্যামেরা ভীষণ ভালো